গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলতে আমি সেটা আমার পড়াশুনোর ক্ষেত্রেই নিয়েছিলাম আ আমি উচ্চমাধ্যমিক পাশ করবার পর যে এখানে আ আর পড়বোনা আমি বাইরে পড়াশুনো করতে যাবো বা বাইরের কলেজে পড়বো অনার্স নিয়ে ভর্তি হব তো তার জন্যেই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল এবং এটা মনে হয় আমার লাইফের একটা বিরাট বড় সিদ্ধান্ত কারণ এই প্রথমবার আমার বাবা মা এবং পরিবারকে ছেড়ে দূরে কোথাও যাওয়া একা সমস্ত কাজ করা আ একা ভর্তি হওয়া কলেজে সমস্ত কিছু সবদিক থেকে আমি একা আ সেখানে আমাকে সবকিছু একা করতে হবে এবং পড়াশুনোর মত এত বড় একটা জিনিস যেটা আমাকে পরবর্তীকালে আমাকে আরও উঁচু কোন জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে সেই সিদ্ধান্ত আমি নিয়েছিলাম এবং এই সিদ্ধান্ত আমি পরিবারের কাছ থেকে নিয়েছিলাম এবং আমার বাড়ির যে সবচেয়ে বড় আমার বাবা সেই আমাকে পরামর্শ দিয়েছিলেন এবং সেই পরামর্শ খুব ভালো পরামর্শ ছিল যার ফলে আমি আ এখন এখন নিজে প্রতিষ্ঠিত আনেকটাই প্রতিষ্ঠিত হতে পেরেছি